আমার পছন্দের শিল্প রয়েছে যেমন নদীয়া জেলার শান্তিপুরের তাঁত শিল্প রয়েছে এবং ও হস্তশিল্প মৃৎশিল্প যেখানে মৃৎশিল্প মাটি থেকে মাটি উৎপাদন করে সেই মাটি থেকে এ পুতুল তৈরি করা হয় এবং সেই পুতুল বিক্রি করা হয় যেমন কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত এবং হস্তশিল্প হাতের মাধ্যমে নি বিভিন্ন রকমের এর কাজ তৈরি করা হয় এবং ত শান্তিপুরের তাঁত শিল্প সেখানে এ শান্তিপুরের তাঁত বিখ্যাত রয়েছে এবং সেই তাঁত শিল্প সেই তাঁ তাঁতের কোনো শাড়ি তৈরি করে সেই শাড়ি বাজারে বিক্রি করে এ সেখান থেকে একটা ভালো অর্থ উপার্জন হয় এবং হচ্ছে হস্তশিল্প হাতের মাধ্যমে বিভিন্ন রকমের এর মৃৎশিল্প যেমন মাটি যারা হাত দিয়ে এ মাটির পুতুল তৈরি করে এবং হাতের কাজ যেটা সেটা করে বাজারে বিক্রি করে তো এরকমভাবে হস্তশিল্প হয় ও হয়ে উঠেছে এ তো এখানে শান্তিপুরের তাঁতশিল্পটা সবথেকে বেশি বিখ্যাত আমি এই কাজের সঙ্গে নিজেকে দেখতে চাই কারণ ওন আমি চাই যে নিজে কোনো কিছুর রোজগার করে কোনো শিল্পের মধ্যে জড়িত হয়ে এ তো আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই কোনো পছন্দের আমার সবথেকে পছন্দের শিল্প হলো তাঁতশিল্প এ যা আমাকে কাজ করতে উৎসাহিত দিয়েছে তো আমি তাঁতশিল্প বা যে মৃৎশিল্প হস্তশিল্প সব কিছুটায় আমাকে কাজ করতে উৎসাহিত করেছে যেমন আমি এখানে মাটি তি মাটি দিয়ে হা মাটির পুতুল বানানোর জন্য আমি হাত দিয়ে এ মাটির পুতুল তৈরি করে সেইটা বাজারে নিয়ে যাই এবং বিক্রি করি তারপর তাঁতশিল্পটাও তাই অনেক পরিশ্রম করে সেটার তৈরি করতে হয় এবং সেই জিনিসটা বাজারে বিক্রি করে একটা ভালো অর্থ উপার্জন করা হয় তো সব শিল্পই আমাকে এখানে আমাকে উৎসাহিত করেছে এই রকম সব শিল্পগুলো নিয়ে আমাকে খুব ভালোভাবেই উৎসাহিত করেছে কাজের মাধ্যমে যা আমি নিজেস কা নিজেকে এই সবের সঙ্গে য যুক্ত করে নিজেকে এই সবের সঙ্গে দেখতে চাই